কে বলছেন হ্যাঁ আমি প্রিয়াঙ্কা বলছি তুই ভালো আছিস ও পরীক্ষা দেওয়ার পর তো আর দেখাই হয়নি তোর সঙ্গে কেমন রেজাল্ট করলি হ্যাঁ আমার বাড়ির কাছে চন্দ্রপুর কলেজ আছে ওখানে ভালোই পড়াশোনা হয় কেন তুই ভর্তি হবি কেন ভর্তি হতে চাস এখানে সমস্ত বিষয় তো এই কলেজে নেই তবে ইতিহাস আছে বাংলা আছে ইংরাজি আছে নানারকম বিষয় আছে আর কি তো কলেজের ব্যাপারে জানতে হবে তুই তুই কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাস আচ্ছা আপা এখন তো কলেজের মানে ফর্ম বেরোয়নি পয়লা জুলাই থেকে বেরোবে তুই একবার দেখে যেতে পারিস কলেজের মানে পরিবেশ খুব ভালো আর কি গ্রাম্য পরিবেশ তারপর এমনি রাস্তার ধারেই কলেজ অনেকটা এরিয়া নিয়ে কলেজ ভালোই কলেজ এখানে পড়াশোনা তো ভালোই হয় মাঝে কেউ কেউ হয়তো ভালো হয় যারা অনার্স নেয় তারা ফার্স্ট ক্লাস পায় যারা পড়াশোনা করে আর কি ভালো তারা পায় না যাওয়া আসার অসুবিধা বলতে বাস তো আছেই তারপর তুই যদি সঠিক সময়ে বাসস্ট্যান্ডে পৌঁছাস তাহলে বাস ধরতে পারবি তাহলে কোনও অসুবিধা নেই কারণ তুই যেখানে থাকিস সেখান থেকে ডাইরেক্ট মানে চন্দ্রপুরের বাস আছেই একদম বাসস্ট্যান্ডের গায়েই কলেজ অসুবিধা নেই

হ্যাঁ হয় মর্নিং ডে দুটোই হয় আর আসলে বাড়ির কাছে ভর্তি হতে চাই তারপরে বাড়িতে তো বাবা জানিস তো অসুস্থ তাহলে এরপর কখন বিপদ আপদ হয় তো বলা যায় না তাই বাড়ির কাছেই ভর্তি হই হ্যাঁ পড়তেই পারিস এখানে অনেক মেস আছে তারপরে ওই কলেজের ইয়েতেই হয় মানে কলেজ থেকে ঠিক করে দেয় মানে কোথায় থাকবে না থাকবে থাকে আর কি যারা অনেক দূর দূর থেকে পড়তে আসে আর কি কোনও থাকা খাওয়ার কোনও অসুবিধা হবে না এখানকার স্যারেরাও ভালো খুব ভালোভাবে মানে খুব ভালো ব্যবহার আচ্ছা তাহলে কালকে আয় দেখে যা কলেজ হ্যাঁ হ্যাঁ হুম